আমার সব ধরনের রান্না করতেই ভালো লাগে সকাল থেকেই উঠে টিফিন বলো বিভিন্ন ধরনের টিফিন করতে খুবই ভালো লাগে যেমন চাউমিন পাস্তা লুচি পরোটা এই সমস্ত জিনিস করতে খুবই ভালো লাগে এছাড়া দুপুরে আমার আমার একটু ছিমছাম খাবারই ভালো লাগে যেটা সাধারণত সবার বাড়িতেই হয় যেমন ভাত ডাল একটু আলু ভাজা আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি এরকম চচ্চড়ি করলাম এছাড়া একটু মাছের ঝোল মাছের ঝোলটা একটু সাদা মাছের ঝোল করতেই ভালো লাগে যেমন কালো জিরে ফোড়ন দিয়ে আলু পিঁয়াজ একটু নুন হলুদ তেলে ভেজে মাছটাকে ফুটিয়ে নেওয়া এরকম ধরনের রান্না করতে আমার খুবই ভালো লাগে এছাড়া শেষ পাতে ভালো লাগে একটু চাটনি চাটনি যে রকমই ধরনের হোক সেটা ধনেপাতার চাটনি হোক বা আপনার আমড়ার চাটনি হোক কী চালতার চাটনি হোক চালতার চাটনিও আমার করতে খুবই ভালো লাগে এবং চাল শেষ পাতে চাটনিটা খেলেও খুব ভালো লাগে এই তার পরে বিকালের খাবারের মধ্যে ভালো লাগে একটু দুধ চা সেটা করতে আমার তো খুবই ভালো লাগে দুধ চা পকোড়া আর সঙ্গে পিঁয়াজি এইগুলো খাবার পর রাতে তো খেতে ভালো লাগে রুটি আর সাদা আলুর চচ্চড়ি বা কিংবা সবজির কোনো চচ্চড়ি এই সব রান্না করতে আমার ভালোও লাগে আর খেতেও খুব ভালো লাগে